পশ্চিমবঙ্গের লোকেরা একে অপরের সাথে নানাভাবে সংযোগ স্থাপন এবং বিনোদনের মাধ্যমে সম্প্রদায় গড়ে তোলে এর মূল উপায়গুলি হলো দুর্গা উৎসব দোলযাত্রা রথযাত্রা এলাকায় নানা ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি এইসব অনুষ্ঠানে সকলেই যোগ দিতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যোগ দেয় সবাই সবার সাথে কথা বলে নানা ভাব বিনিময় করে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে থাকে এখানে পশ্চিমবঙ্গের সকলেই নানা উৎসবে মেতে ওঠে